আমার নাম মেঘনাদ মল্লিক আমি একজন ভারতবর্ষের ব্যক্তি এবং আমি সরকারের সম্বন্ধে কিছু বলতে চাই ইস্ খেলাধুলো হলো এমন একটা যে সবার প্রিয় খেলার মধ্যে আনন্দ ফুর্তি আছে এবং মানুষের উন্নয়ন ও উন্নয়নের কথাও আছে সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে খেলাধুলো সম্বন্ধে জামা ড্রেস টুপি বুট শ্যু ইত্যাদিয়ে দরকার এবং টাকা টাকা বা স্টেডিয়াম ক্রীড়া করা দরক ক্রীড়া স্টেডিয়াম করা দরকার ক্লাবে একটা করে যেমন টেডিয়াম থাকে খেলাধুলার প্রতি মানুষের মধ্যে উপভোগ থাকে যে সাধারণ মানুষ থেকে বড়ো বড়ো ধনী ব্যাক্তির ছেলেরা খেলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গরিব বাড়ির ছেলেরা খেলাধুলো করতে পারছে না অথচ ভালো খেলে কিন্তু সেখানে এ টাকা দিয়ে খেলতে হবে টাকাগুলো যাচ্ছে কোথায় না নেতাদের পকেটে এবং আমার এটাই বক্তব্য যাতে গরিব বাড়ির ছেলেরা খেলাধুলো করে ও ধনী ব্যাক্তির ছেলেরাও খেলা দোরে এখানে এ ডুপ্লিকেট না যেমন হয় এবং খেলাধুলো মানুষের মধ্যে একটা আলাদা রকম সচেতন থাকবে দেশের হয়ে খেলবো খেলাধুলো সবার প্রিয় এটাই আমার অনুরোধ